পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে যারা যে সব চাষিরা আছে সে সব চাষিরা তাদের তারা ধান চাষ করে এবং বছরে তারা দুবার ধান লাগায় দেখা যাবে অনেক সময় বর্ষার টাইমটাতে পানি হল না সেই জন্য তাদের চাষের ধানে প্রচণ্ড ক্ষতি হয়ে যায় এবং কোনো সময় পোকা লাগার কারণে চাষিরা সেই জন্য ধান পায় না কোনো সময় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে খুব ভালো রকম ধানের ফলন হয় কিন্তু এইগুলো হচ্ছে চাষিদের মধ্যে চাষিদের একটা ভাগ্যর বিষয় চাষি চাষি এমন একটা জিনিস তারা চাষ করে মনের আনন্দতে চাষ করে কিন্তু তারা দেখা যাবে সময় ক্ষেত্রে চাষ করলো কিন্তু চাষ করার পরও তারা তখনও ফল পেলো না সেখানে তো চাষিদেরও খুবই মন মেজাজ খারাপ এবং মানুষেরা এমন পৃথিবীতে চাহিদা হয়ে গেছে তারা খাবার জন্য এমন ধানের জন্য ধান না চাষ হলে এই সব মানুষ সাধারণ মানুষ খেতে পাবে না তাই চাষিদের ওপরে বিরাট একটা চাপ চাষিরা যদি চাষ করে যদি না ধান পায় তা সাধারণ মানুষ এবার কী করবে